না আমি কখনো প্রযুক্তি এবং বহির্বিশ্ব থেকে সংযুক্তি বিচ্ছেদ করার অভিপ্রায় নিয়ে কোনো সমায় ট্রিপ করি নি আমি একবার গেছিলাম দার্জিলিংয়ে সেখানে গিয়ে হঠাৎ দেখছি আমার ফোনে নেটওয়ার্ক নেই কোনো কাজই করছে না ফোনটা এবার তখন দেখছি যে আমার কেন আমরা যে কজন গিয়েছিলাম পাঁচজন মিলে তাদের কারুর ফোনেই নেটওয়র্ক কাজ করছিলো না সেই দিন আমরা তিন দিনের জন্য ঘুরতে গেছিলাম ওখানে একটু অসুবিধা হয়েছিলো বলতে গেলে সে রকম কোনো অসুবিধা হয় নি কারণ যেহেতু বাড়ি থেকে হয়তো চিন্তা করছিলো কারণ ওখানে তো আর কারো কোনো অল্টারনেটিভ নাম্বারেও যখন ফোন করে তখন তাদেরও তো পাচ্ছে না সেই জন্য একটু অসুবিধা হয়েচিলো আমরাও জানাতে পারছিলাম না ওদেরকে যে এই জিনিসটা আমরা এখানে পৌঁছে গেছি বা আমরা এখানে ঠিক আছি কিন্তু ওই নেটওয়র্ক প্রবলেম ছিলো প্রচুর তাতে আমাদের মানে নেটও কাজ করছিলো না আর আমরা কারুর সাথে যোগাযোগও করতে পারছিলাম না ফোনেতে সেরকম কথোপাকথন কারুর সাথেই হয় নি তো তার জন্য আমাদের ঘোরাটা খারাপ হয় নি আরো ভালো ঘুরেছি অনেক সময় ধরে ঘুরেছি কারণ ফোন থাকলে কী সবাই ফোনের মধ্যেই পড়ে থাকতাম যেই একটু নেট ঘাঁটছি বা একটু এই অনলাইনে কিছু করছি সেই জন্য ওখানে কী হয়েছিলো মানে আমরা যে পাঁচজন গেছিলাম পাঁচজনের সাথেই অনেকটা সময় কাটিয়েছিলাম সবাই মানে ঘুরেছি ভালোভাবে ঘুরেছি খাওয়া দাওয়া করেচি প্রচুর আনন্দ করেছি অনেক ঘুরতে পেরেছি ওখানে রাত্রিরবেলা বসে বসে আমাদের যেহেতু নেটওয়র্ক কাজ করছে না ফোন ছাড়া তো মানুষ এখন সত্যি কথা বলতে গেলে অন্ধ তো সেই সময় আমাদের ওটা লাগে নি কারণ আমরা প্রচুর পরিমাণ ওখানে আনন্দ করেছি রাত্রিবেলা বো পাঁচজনে মিলে গল্প করতে করতে ঘুমিয়েছি তিন দিন আমাদের খুব ভালোই কেটেছে ফোন ছাড়া আমরা মানে ভ্রমণ করেছি যে আমাদের অতোটা খারাপ কিছু লাগে নি